হ্যাঁ আমার ছোটোবেলার ভ্রমণের অভিজ্ঞতা যেটুকু আমার মনে আছে সেটাই আমি শেয়ার করছি আমি যখন প্রথমে ট্রেনে উঠ উঠেছি তো ট্রেন এত বড় লম্বা বা এত মানে দূর পাল্লার গাড়ি যে গাড়িতে উঠলে মনে হচ্ছিল যেন আমার সাথে গাছপালা ঘর বাড়িগুলো আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে যেন শৈশবে তো অতটা বুঝতে পারছি না যে না আমি যাচ্ছি কিন্তু গাছপালা জায়গামতো রয়েছে ঘর বাড়ি জায়গাতেই রয়েছে এটাই আর আমি গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন ওখানে মা তারার মন্দির আছে আমরা ঘুরেছি বোলপুরে রবীন্দ্রনাথের ওই শান্তিনিকেতনে খুব ভালো লেগেছে ওখানে বাগান টাগান আছে পিকনিক টিকনিক করা হয় এইটাই আমার ছোটোবেলার অভিজ্ঞতার একটা স্মরণীয় স্মৃতি হয়ে আছে